পৃথিবী এখন অনেকটাই উন্নত হয়েছে তা আগের তুলনায় পৃথিবী পৃথিবী যেমন আগে ছিলো তার তুলনায় পৃথিবী এখন অনেকটা এগিয়ে গেছে তো পৃথিবী যেমন উন্নতির দিকে এগিয়েছে তেমন পৃথিবীর অনেকটা অবনতিও হয়েছে অবনতির পরিমাণ যেরকম বেড়েছে উন্নতির পরিমাণও সেরকমই আছে কিন্তু আগে যেমন পৃথিবী ছিলো একটা সুন্দর নির্মল স্বাস্থ্যকর পৃথিবী এখন সেই পৃথিবী অনেক বদলে গেছে সেই পৃথিবীতে এখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এতোটাই বেড়ে গেছে যে মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছে না তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে পৃথিবী নিজে দম বন্ধ হয়ে গেছে তো সেরকমই মানুষ যতোটা এগোতে পেরেছে সেরকম পৃথিবী তো সেরকম পরিবর্তন হতে পারে নি তো পৃথিবীতে পরিবর্তন না করতে পারলেও পৃথিবীর অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়েছে যেগুলো সত্যিই খুবই উন্নতি করিয়েছে মানুষকে এগিয়ে যেতে সাহায্য করছে কিন্তু অবনতির দিকটাও তো মানুষের মাথায় রাখতে হবে না তো অবনতিও সেরকমভাবেই হয়ে চলছে তো আমি চাইবো যেরকম উন্নতি করছে উন্নতিটা যেন প্রাকৃতিক দিক থেকে না হয় প্রাকৃতিক কোনো যেনো ক্ষতি না করা হয় যেটা চলছে সেটা চলুক কারণ পৃথিবীতে প্রাকৃতিক ক্ষতি করলে পৃথিবীর সেখানে খুব অসুবিধা পৃথিবীরও কষ্ট হয় এটা মানুষের বোঝা উচিৎ